হ্যালো হ্যাঁ কে জ্যোতি বলছিস বলছি আমি চয়না বলছি বলছি এই কানকি ধাম মন্দিরে পুজো দিতে যাবো সেখানে গেলে কী করতে হয়

না যাবতীয় যা জিনিসপত্র লাগে এগুলো নিয়ে যাবো তাই তো ওখানে খুব ভিড় হয় আচ্ছা ওখানে খুব ভিড় হয় ও তো ওখানে কী বারে যাবো আমরা বলছি তো মো সোমবারে যাবো তোরা কী বারে গিয়েছিলিস ও মঙ্গলবারে মঙ্গলবারে ভিড় হয় না হুম ও নিরামিষই ঠিক আছে তা তোরা যাবি না না আমি পরিবারের সাথে যাবো হুম তুই কি যাবি আমাদের সাথে আমরা তো এই তুই বলছিস মঙ্গলবারে যেতে তাহলে মঙ্গলবারেই যাবো হুম ভালো আছি তুই কেমন আছিস ও আমার বাড়ির সবাই ভালো আছে তোর বাড়ির সবাই কেমন আছে ও খাওয়াদাওয়া করেছিস হ্যাঁ করা হয়ে গেছে পড়াশোনা চলছে তোর কেমন চলছে

ঠিক আছে রাখ